হ্যালো হ্যাঁ হ্যাঁ হুঁ ওই তো এই সামনের রবিবার

হ্যাঁ আমাদের মানে তিন দিনই তিন দিনের মতো শ্যুটটা হবে হুম মানে পুরো ফ্যামিলির বর বউ সব এক সাথে হবে হুম তাও কতো ভিতরে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানে ওরকমই হবে আপনি যেগুলো বলছেন ওরকমই হবে মানে একটু সকালে দশটার দিকে এরকম চলে আসবে মানে অনুষ্ঠানটা তো হবে তখন থেকে